টিকিট বুকিং হোটেল বুকিং সবেতেই ভ্রমণের সময়ে প্ল্যাটফর্ম নম্বর স্টেশন বা বাস ছাড়ার অবস্থান এসব জানার জন্য প্রযুক্তি বিভিন্নভাবে সাহায্য করে যেমন আমরা ফোনের মাধ্যমে জানতে পারি বাসে প্ল্যাটফর্মে যেগুলো থাকে যেগুলোতে লেখা থাকে যে এত নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ছয় নম্বর প্ল্যাটফর্ম এরমভাবেই সেটা বুঝতে পারি এবং ট্রেনের যে সমস্ত টাইম সেগুলো কিন্তু সেইখানে লাইটবোর্ড বা যেখানে লেখা থাকে যে ট্রেনের এই সময়ে ট্রেন যাবে এই সময়ে এত নম্বর প্ল্যাটফর্মে আসে সেগুলো কিন্তু ওরকমভাবে বুঝতে পারা যায় আবার এখন যেহেতু বিজ্ঞান প্রযুক্তির সময় সেই সময় অনেকজন ফোনের মাধ্যমে বুঝতে পারে অনেকজনকে জিজ্ঞেস করলে পরেও তারাও কিন্তু ফোন দেখে পরে বলে দেয় যে এত নম্বর প্ল্যাটফর্মে সেই ট্রেন আসছে এবং এই সময় সেই ট্রেন ছাড়বে আরও টিকিট বুকিং করতে গেলেও এখন যেহেতু মোবাইলের সময় মোবাইলের যুগ সবার হাতে স্মার্ট ফোন বড় বড় ফোন সবাই কিন্তু সেই মোবাইল থেকেই টিকিট বুকিং করে হোটেল বুকিংও কিন্তু আমাদের হাতের মুঠোয় সমস্ত কিছু এখন সেকেন্ডে হয়ে যাই বেশিক্ষণ টাইমও লাগে না